আপনাদিকে যে খাবারগুলি আমরা অর্ডার দিয়েছিলাম সেই খাবারগুলির সঙ্গে আরো কিছু খাবার আমরা অর্ডার দিতে চাই যেমন চিকেন পকোড়া বা ফিস ফিঙ্গার যেটা সেটা আমরা ওর সঙ্গে যোগ করতে চাই এবং ওর সঙ্গে চাটনিটা যেমন থাকে বা সস থাকে কিছু যদি স্যুপ থেকে থাকে সেই স্যুপটাও আমরা নেবো স্যুপের সঙ্গে আমরা মোমো চিকেন মোমো এই সব খাবারগুলি যোগ করবো আপনাদের পক্ষে ওই সব খাবারগুলি দেওয়া কি এখন সম্ভব হবে কি না সেটাই জানছিলাম কারণ দিতে হলেও কত দেরি হবে আপনারা সে সম্বন্ধে কিছু বলতে পারবেন কি না সেটা জানছিলাম আমাদের কিন্তু খাবারের সঙ্গে যেসব পকোড়াগুলি থাকছে সেই পকোড়াগুলিতে সস বা চাটনি কিন্তু দিতে হবে যোগ করতে হবে আর সস বা চাটনি দিলে তার সঙ্গেও কিন্তু স্যুপ জাতীয় জিনিস যেমন চিকেন স্যুপ বা মোমো এটাও কিন্তু দিতে হবে স্যুপ না থা দিলে আমরা কিন্তু বাকি খাবারগুলোও নেবো না